আমি দৌড়ানো ভালোবাসতাম বা এখনো দৌড়ানো ভালোবাসি আগে আমি পুত ছোট যখন ছিলাম তখন আমাদের স্কুলের প্রতি বছর স্পোর্টসে নাম দিতাম দৌড়াতাম ফার্স্ট না হতে পারলেও আমি তিন নম্বর চার নম্বর পজিশানে থাকতাম এমনকি আমাদের গ্রামে একটা মেলা হতো সেই মেলাতেও দৌড় প্রতিযোগিতা হতো এমনকি আমি পাঁচ কিলোমিটার পর্যন্তও দৌড়েছি এই দৌড়ে ফার্স্ট না হতে পারলেও আমি আট নম্বরেও পৌঁছেছি এই দৌড়ানোর জন্য যে আমি কীভাবে আরও জোরে দৌড়াতে পারবো তার জন্য আমি একটা কাজ করেছিলাম যেমন আমার প সামনে একটা সাইকেল আরোহীকে রেখেছিলাম যে সেই সাইকেলের পেছনে পেছনে আমি দৌড়াতে দৌড়াবো যাতে আমি আরও স্পিডটা বাড়াতে পারি এতে আমি অষ্টম স্থানও পেয়ে পৌঁছেছিলাম এবং তার জন্য আমি সার্টিফিকেটও পেয়েছিলাম